ঝাড়গ্রাম জেলার কিছু জনপ্রিয় খাবার আছে যেগুলো মানুষ সবসময় খেয়ে খায় যেমন তাদের মধ্যে হল তারা বাঙালি যেহেতু তো ভাত তরকারি এগুলো বেশি খেতে ভালোবাসে তার মধ্যে তারা রান্না করে মাছ মাছ মাংস তারপর বিভিন্ন রকম সবজি এবং তারা এইগুলোই খেতে বেশি ভালোবাসে এবং এইগুলো বানানোর জন্য সহজ খুব যেরমভাবে বাঙালিরা রান্না করে সেইরকমভাবে তারা রান্না করে এবং তাদের পরবে তাদের পিঠেপুলি হয় যেইগুলো একদম অন্য রকম খেতে চালের আটা দিয়ে চিনি দিয়ে দুধ দিয়ে তৈরি করে এই পিঠেগুলো টুসু পরব ভাদু পরবে এইগুলো রান্না করা হয় যখন তারা ধান তোলে তখন এই পিঠেপুলিগুলো তারা করে এবং এইটা তাদের ঐতিহ্যবাহী একটা পিঠেপুলি খাবার বলা যায় এবং ঝাড়গ্রামে যদি এখানকার মানুষ ভালো খাবার খেতে চায় তাহলে বিভিন্ন রকম জায়গা আছে যেখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে যেমন ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা হরিণ পার্ক মোহমায়া ইত্যাদি